হ্যালো ডমিনোস আপনাদের এখানে কি অনিওন পিৎজা আছে অনিওন পিৎজা অ্যান্ড টম্যাটো পিৎজা ও আপনাদের উপরের যে টপিংস দেওয়া হয় সেগুলো কী কী সেটা আমাকে জানাতে পারবেন মানে সস চাটনি ডাবল চিজ করা হবে ডাবল চিজ উপরে অলিভ পেপারনি সাইজ ওটার সাইজ কেমন হতে পারে আর ওখানে টপিংস বলতে মাশরুম হবে আছা মাশরুম যদি না পাওয়া যায় তো সসেজ অনিয়নস কিছু হ্যাঁ এক্সট্রা চিজ তো থাকবে ব্ল্যাক অলিভস তিন জনের মতো আছে তো ওটার রেটিং কেমন পড়বে রেটিংস ভালো আছে কি ওই পিজার আচ্ছা টপিংস বলতে ওখানে মিক্স রাইস মাশরুম অর গার্লিকও পাওয়া যাবে কি আচ্ছা মাশরুম না পেলে অন্য কোনো কিছু আচ্ছা পাওয়া যাবে কি এইসব আচ্ছা তাহলে আপনি অর্ডার দিয়ে দিন